ও হ্যাঁ বলো

ও ট্রেন ট্রেন তো মানে তো কলকাতা যাবে না কি বলতে পারছি না তুমি ফোনে তো সার্চ করলে পেয়ে যাবে সেটা ও তাহলে বলছি আমারও তো ছুটি আছে তাহলে তুমি কি একা যেতে পারবে না আমিও সঙ্গে যাব হ্যাঁ বুঝতে পারছি ওই

না সবারই না এমনিতেও আমারও কলকাতায় একটু দরকার তো সেটা কদিন যেতাম তো যখন তুমি যাবে বলছ তাহলে একসাথেই হ্যাঁ আমি সব ব্যবস্থা করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধে নেই তাছাড়া তোমার কাজের একটু সময় দিতে হবে আমি এক জায়গায় যাব তবে আগে ঠিক আছে কোনো নেই ঠিক আছে তাহলে হুম হ্যাঁ রাখো ঠিক আছে